কাজের বাইরে আমার শখ বলতে গেলে অনেকগুলি তার মধ্যেও আমার সবথেকে প্রিয় শখ হল গল্পের বই পড়া এই গল্পের বই পড়ার জন্য আমি সবসময় তো নতুন নতুন গল্পের বই কিনে উঠতে পারি না তাই আমি আমার বাড়ির সামনেই গ্রন্থাগারে নিয়মিত যাতায়াত করি সেখানে যাই কিছুক্ষণ করে ওখানে বসে গল্পের বই পড়ি অন্যান্য বইও পড়ি তার মধ্যেও আমার বাড়িতে পড়ার জন্য আমি ওখান থেকে বই নিয়ে আসি সেই বই পড়ি বাড়িতে আমার কাজের অবসরে অবসরে সেই বইগুলি পড়ি আবার ঠিক সময় মত গিয়ে গ্রন্থাগারে গিয়ে ওই বইগুলি আমি জমা দিয়ে আসি শুধু এই নয় এছাড়াও আমার শখ আছে আমার শখ গাছ লাগানো আমার বাড়ির সামনে খুব অল্প জায়গাতেই আমার বাগান করা আছে সেখানে আমি ফলের গাছ লাগাই ফুলের গাছ লাগাই সেই গাছগুলির আমি নিয়মিত পরিচর্যা করি আমি যখন বাড়িতে না থাকি তখন বাড়ির আমার অন্য অন্য লোকদের আমি বলে দিয়ে যাই সেই গাছগুলির যেন যত্ন নেয় তা বাদ দিয়েও আমার আছে শখ যেমন ছোটো ছোটো বাচ্চাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে আবৃত্তি শেখানো আর সেই আবৃতিগুলো শোনা খুব আমার ভালো সময় কেটে যায়